ফ্লিপকার্ট অ্যাপ থেকে জ্যাকেটটা তো কিনে ফেললাম কিন্তু জ্যাকেটটা তো ভালো লাগছে না দেখি অন্য কোনো জ্যাকেট পাওয়া যায় কি না এর চেয়ে বেগুনি কালার জ্যাকেটটাই ভালো লাগছে ওই খয়রি কালার জ্যাকেটটা একদম ভালো লাগছে না দেখি তাহলে এটা ক্যান্সেল করে ওটা ক্যান্সেল করে এইটা নিয়ে নিই কিন্তু এটার তো দাম বেশি দেখাচ্ছে এসম নয় কিছু টাকাই অ্যাড করতে হবে সেই আবার ফ্লিপকার্টের ওখানেই টাকাটা আসবে দেখি যদি অ্যাড করে এইটা নিয়ে নেওয়া যায় এটা ক্যান্সেল করতেও ঝামেলা নেওয়ার সময় তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু ক্যান্সেল করতে হলে আবার কত ঝামেলা